হ্যালো হ্যাঁ দাদা আমি পিকু বলছি হ্যাঁ আপনি তো ও মানে বলেছেন আমাকে ম্যাসেজ করেছেন যে আপনি নাকি পৌঁছে গেছেন পিকআপ যেখানে আমাকে করবেন কিন্তু আমি তো আপনাকে ঠিক দেখতে পাচ্ছি না আপনি ঠিক কোন জায়গাটায় আছে একটু বলবেন আমাকে আমার দেরিও হয়ে যাচ্ছে আর আপনি বলছেন যে আপনি চলে এসছেন কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কোথায় বলুন তো আপনি ও না না দাদা আপনি তো অনেক আগে এগিয়ে গেছেন এই যে ঠিক এখানে যে একটা মজুমদার স্টোর্স বলে রয়েছে না হ্যাঁ দেখবেন রিয়া অ্যাপার্টমেন্টের উল্টো দিকেই মজুমদার স্টোর্স বলে একটা মুদি দোকান আছে ওই দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি না না আপনি তো মৈনাক গার্ডেন্স পেরিয়ে চলে গেছেন ভিক্টোরিয়া গ্রীনসের দিকে না না ওখান থেকে আপনি পিছনের দিকে আসুন হ্যাঁ দাদা একটু তাড়াতাড়ি আসুন কারণ আমাকে একটা জরুরি কাজে তো যেতে হচ্ছে তাই আপনি একটুখানি তাড়াতাড়ি আসুন হ্যাঁ আমি মুদি দোকানের একদম সামনেই দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ ঠিক আছে রাখছি দাদা